আমাদের বাড়ির এই কাছাকাছি আমরা হাঁটতে আসি সেখানটায় একটা তারা মন্দির মন্দির হয়েছে সেই মন্দিরে প্রচুর লোক আসে ওখানে দেখতে হাঁটতেও আসে আবার ওগুলো ঠাকুরটা কত সুন্দর দেখতে হয়েছে কত প্রচুর লোক আসে ওখানে মোটামুটি মেলার মতোনই লোক জমে কিন্তু এই মেলাগুলো তো আর টি ভিতে দেখায় না তাই তো এগুলো দেখায় না আমাদের কলকাতা শহরে হলে সব দেখায় আমাদের গ্রাম এলাকার ওই সব কার ক্ষতি হলো না হলো বা ওগুলো চাষবাসের কত ক্ষতি হয়ে যায় কিন্তু সেগুলো দেখায় না কলকাতা শহরে হলে ওগুলো দেখায় রাস্তাঘাট ডুবে যাচ্ছে আমাদের রাস্তাঘাট টাট ডুবে গেলেও দেখাবে না বা চাষবাসের ক্ষতি হলেও ওগুলো দেখায় না শোনে কানে বললে এগুলো শোনে আর কিন্তু তারা মন্দির আমাদের এইখানটা দু বেলা বেশ ভালোই লোকজন হয় মেলার মতন লোকজন হয় একটা বছর আবার একটা অনুষ্ঠান হয় সেখানে প্রচুর লোকজন টাকা পয়সা দিয়ে মেলাটাকে আবার বড় করে অনুষ্ঠান করে